হ্যাঁ হ্যালো সঞ্জয় ভৌমিক বলছেন তো আমি অনেক্ষণ এখানে বাঘার কূলে দাঁড়িয়ে রয়েছি আপনার ক্যাবের জন্য তো আধ ঘন্টা হয়ে গেল এখনো আপনি আসছেন না আমার গন্তব্যস্থলে কিন্তু পৌঁছাতে অনেকটা দেরি হয়ে যাবে আপনার কতক্ষণ সময় লাগবে আর আসতে কারণ আদ ঘন্টার মধ্যেই আমার ওই জায়গায় পৌঁছাতে হবে কারণ আমার সঙ্গে রোগী আছে রোগীকে নিয়ে হসপিটালে ঠিক টাইমে যদি না যেতে পারি খুব সমস্যা হয়ে যাবে আদ ঘন্টার বেশি যদি আপনার আর সময় লাগে তাহলে আপনি বলে দিন আমি ক্যাবটা ক্যানসেল করছি অলরেডি আমার কিন্তু মানে দেরি হয়ে গেছে আচ্ছা আপনার পঁয়তাল্লিশ মিনিট সময় লাগবে তাহলে আপনি ক্যানসেল করে দিন আমার ক্যাবটি লাগবে না আমি অন্য ব্যবস্থা করে আমি চলে যাচ্ছি ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ